আমরা আগে টি ভিতে খবর দেখতাম বাবার সঙ্গে তখন বাবারা দেখত বাবাদের সঙ্গে দেখতাম তাই এখন কী এখন তো টি ভিতে কেউই খবর দেখে না সবাই এখন স্মার্টফোনেই দেখে তাই বহুজন দেখে একই জিনিস বারবার দেখায় যেগুলো বাস্তবে হয় না সেগুলোই ওরা দেখায় তাই খবর দেখে কোনো কিছুই এখন আর লাভ নেই তাই খবর দেখার কোনো আমার তো প্রয়োজনই পড়ে না